হ্যাঁ আমার কিছু গোপন মশলা আছে যেমন যেগুলো আমি সাধারণত চিকেন বা মটন রান্না করলে ওতে দিয়ে থাকি যেগুলো হচ্ছে স্টার অ্যানিস জায়ফল জয়িত্রী এইগুলো এইগুলো দিলে পড়ে মাংসের স্বাদটাও খুব সুন্দর হয় এবং মাংসটা খেতেও খুব সুস্বাদু হয় এই কারণে আমার হাতের রান্না করা মাংস অনেকেই খেতে পছন্দ করে তাই আমাকে বার বার এসে বলে যেন আমি মাংসটা রান্না করি বাড়িতে যখনই মাংস রান্না হয় তখনই আমাকে করতে বলা হয় কারণ আমি ওই সমস্ত জিনিসগুলো দিয়ে করি দেখে আমার মাংসটা রান্না খুব সুস্বাদু হয় তাই